হ্যালো বোল আমার বাবা মার তো বয়স হয়ে গেছে আধার কার্ডটা পাল্টাবো ওই রেশন পাচ্ছি না টাকা পাচ্ছি না যে

কত টাকা লাগবে রেশনটা ওই টাকা রেশন সব পাবে তো আধার কার্ডটা পাল্টাতে তো হবে এখন না পরে আমার ভাইয়ের আধার কার্ড করবো দু বছর কি কি জেরক্স করবো একটা ফটো না দুটো তিনটে তাহলে আধার কার্ড হয়ে যাবে তো বলছি আমি এখন ব্যস্ত আছি রাখছি হ্যাঁ